কাজই জীবন বিভিন্ন প্রতিকূলতার সাথে লড়াই করে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়ার নামই জীবন আমি শিক্ষকতা পেশার সাথে যুক্ত মেয়েদের মিশনারি স্কুলে পদার্থবিদ্যার শিক্ষিকা হিসেবে আমি নিযুক্ত প্রাথমিকভাবেই পদার্থবিদ্যা একটি প্রচন্ড চিন্তাশীল বিষয় যেখানে মস্তিষ্ক প্রসূত ভাবনাচিন্তার মাঝখানে নিজেকে ব্যক্ত কততে হয় অনেক ক্ষেত্রেই ছাত্রীরা বিষয়টি বুঝতে অপারগ হয় আমি আমার বিভিন্ন যুক্তির প্রচেষ্টা দিয়ে এক এক ছাত্রীকে সময় দিয়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি চেষ্টা করি বিষয়টি তাদের যেন ভালো লাগে তারা যেন বিষয়টিকে ভালবাসতে শুরু করে সেটিকে নিয়ে পরবর্তী ভাবনাচিন্তা করে বিষয়টির আরো গভীরে যাই মহাকাশ আলোক শক্তি কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কোভিড প্রাক্কালে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমি নিজেই নিজের মধ্যে বিভিন্ন ধরনের শঙ্কার শিকার হই কিন্তু আমি তাও নিজের সবকিছু উজাড় করে ছাত্রীদের আগলে রাখার চেষ্টা করি তাদের সুরক্ষার কথা ভাবি তাদের ভ্যাক্সিনেশন হয়েছে কি না ঠিকমতো সম্পূর্ণভাবে সেটি দেখার চেষ্টা করি সেই চিন্তা সব সময় মাথায় রাখি আর এইভাবে প্রতিদিন কাজের জগতে বিভিন্ন বাধা সুকল্পিতভাবে আমি অতিক্রম করে যাই